হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন আপনাকে ফোন করলে রাত এমনিতে পাওয়া যায় না আর আপনার আপনার কাছে রেটটা খুব বেশি হাজারের হাজার টাকার জায়গায় বলেন ডেড় হাজার টাকা ডেড় হাজার টাকার জায়গায় বলে দু হাজার টাকা এতো আর আপনাকে রাতে বিরেতে পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে কিন্তু আপনি যা রেট বলেন ও ওই জন্য তো হ্যাঁ আমি আমি জানি যে এখন পেট্রলের সব কিছুর দাম বেশি তা বলে আপনি তো তাছাড়া অনেক বেশি বলছেন তো কম আর আর আপনি যে টাকাটা আমার কাছে পেতেন সে টাকাটা আমি আর দেবো না দুশো টাকা দিতে পারবো না আমি একশো টাকাই দেবো ঠিক আছে আপনি কালকে আসুন আপনাকে আমি কালকে একশো টাকাটা দিয়ে দেবো ঠিক আছে তালে ঠিক আছে তাহলে আজ রাখছি